যেহেতু আমি আমি শহরে থাকি তো সেখানে এরকম সেলাইয়ের কাজ খুব একটা হয় না তো আমি যখন আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে আমি আমার পাশে এক বৌদি বাড়ি গিয়েছিলাম তো সেখানে দেখি আমার বৌদি সেলাইয়ের কাজ করছে তো সে বৌদি আমাকে বললো তুই করবি তা আমি বললাম হ্যাঁ দাও আমি একটু সেই কাজের উৎসাহিত হলাম তো যখন আমি সেই একটা শাড়ি শাড়ি বোনার কাজ করছিলাম তো শাড়িটা সুন্দর করে ডিজাইন করতে হবে তো করছিলাম করতে করতে আমার মাঝের দিকে এসে একটু সমস্যা হয়েছিলো মানে ডিজাইনটা একটু ভুল মতো হয়েছিলো তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম একটা শাড়ি করতে গিয়ে এরকম সমস্যা হলো তো আমি বৌদিকে যখন বললাম যে এরকম সমস্যা হয়েছে তা বৌদি বললো আমার কাছে দে আমি ঠিক করে দিচ্ছি তো বৌদি আবার নিয়ে সেই ডিজাইনটা আবার আবার সংশোধন করে দিলো তো সেই ডিজাইনটা যখন সংশোধন করে দিলো তো আমার খুব ভালোই লাগলো কারণ আমি সেই ডিজাইনটা নষ্ট করে দিয়েছি আবার ঠিক করে দিয়েছে তো আমি আমার মনে হয়েছে যে কোনো সমস্যায় পড়লে ঠিক তার সম সমাধান আছে